বাংলা ভাষা আমাদের সম্পূর্ণ আলাদা কারণ বাংলা ভাষা আমাদের রাজ্যের ভাষা আর হচ্ছে যারা আদিবাসী সাঁওতালি যে ভাষাই কথা বলে সেটা হল অলচিকি ভাষা এদের থেকে আমাদের ভাষা সম্পূর্ণ আলাদা হয় যার জন্য এটা আমাদের মাতৃভাষা